আমি পশ্চিমবাংলার লোক আমি বাঙালি বাংলা ভাষা আমার প্রিয় আমি বাংলা কথা বলি এবং বাংলা শুধু আমাদের পশ্চিমবঙ্গ না অন্যান্য রাজ্য এই ভাষায় কথা বলে যেমন আসাম ত্রিপুরা এবং দেশ হিসেবে বাংলাদেশে বাংলা ভাষায় কথা বলে আমাদের এই পশ্চিমবঙ্গে অনেক মহাকবি লেখক জন্মগ্রহণ করেছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর উনি বিভিন্ন নাটক গল্প আবৃত্তি গান মহিলারা গান নাচ এসব করেছেন সেই সব লেখা উনিই শুধু নয় সারা পৃথিবীর লোক এই গান নাচ দেখেন এবং শোনেন এছাড়া বাউল সঙ্গীত যেটা বাংলার প্রিয় জিনিস গ্রামের সেই বাউল সঙ্গীত সারা পৃথিবীময় ছড়িয়ে আছে এবং পৃথিবীর লোকেরাও এই বাউল গান শুনতে ভালোবাসেন এবং শোনেন তাই আমি বাঙালি হিসাবে আমি বাংলাকে বাংলা ভাষাকে গর্ব করি